আমি গর্বিত হওয়ার জন্য আমি অনেক রকম কাজই করি কারণ আমার বাড়ির পাশে অনেকগুলি দুঃস্থ পরিবার রয়েছে তারা আমার ছেলের জামা প্যান্ট চায় আমি চেষ্টা করি তাদেরকে ভালো কিছু জামা প্যান্ট কিনে দেওয়ার এছাড়াও আমি যখন যেরকম রান্না করি আমি চেষ্টা করি তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করার কোনো খাবারকে নষ্ট করি না সেটা নষ্ট না হওয়ার আগেই আমি কিন্তু তাদেরকে দিয়ে দিই এর ফলে আমার স্বামীও এটাতে খুব গর্বিত বোধ করে এবং আমার ছেলেকেও আমি ছোটো থেকে শেখাচ্ছি যে কীভাবে অন্যের পাশে দাঁড়াতে হয় আমার ছেলে যখন অন্যের পাশে দাঁড়ায় কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করে তখন আমি খুব গর্বিত বোধ করি এবং আমার ছেলেও ছোটো থেকে যেহেতু আমাদেরকে ওরকম দেখে সেহেতু সেও ও চ অন্য মানুষের পাশে দাঁড়াতে জানে কারও কোনো কিছু বন্ধুদের নিয়ে যেতে ভুলে গেলে বা টিফিন নিয়ে না গেলে সে তখন টিফিনটাকে ভাগ করে খেতে শিখেছে আমি আমার ছেলেকে দেখে গর্বিত বোধ করি